আমি যেমন বিভিন্ন ভাষায় ভাষায় বিভিন্ন কন্টেন্ট গাইতে পারি যেমন এ বাংলা হিন্দি ইংলিশ হিন্দি কানাড়া এই সব বিভিন্ন ভাষায় আমি গান গাইতে পারি যেমন আমার সবথেকে বেশি বেশি যে কা সিঙ্গারের গান ভালো লাগে যেমন অরিজিৎ সিং এদের গানই বেশি ভালো লাগে আর যখনই আমার ইচ্ছে তখনই আমি যখন রাতে ঘুম ভেঙে যায় তখনই আমি গান গাই থাকি যেমন আমি বাচ্চাদের গলায় গান করতে পারি যেমন এই বাচ্চাদের গলায় গান করতে পারি নিজের নিজেভাবেও গান করতে পারি যখনই আমার যখনই আমার মনে হয় তখনই আমি গান করতে লাগি গান খুব ভালো লাগে আমার যেমন বেশি আমার ভালো লাগে যেমন হিন্দি গান সবথেকে বেশি গাইতে ভালো লাগে আর সবথেকে যে সিঙ্গারের গান আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অরিজিৎ সিং এদের গানই সবথেকে বেশি ভালো লাগে আর গান গান ভালো লাগে খুবই বলতে বাংলা গানটা একটু ভালোই লাগে আর সবথেকে বেশি গান হিন্দি আর কানাড়া গানটা বই শুনতে ভালো লাগে কানাড়া গানগুলো কানাড়া গানগুলো ঠিকই ভালো দেখায় কি আমিও গাই কানাড়া গান গাইতে পারি যেমন সবথেকে ভালো সবথেকে ভালো সিঙ্গারের মধ্যে সবথেকে অরিজিৎ সিংয়ের যে গানগুলো সেই গানগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যেমন অরিজিৎ সিংয়ের অরিজিৎ সিংয়ের যে গানগুলো এগুলো আমার খুবই ভালো লাগে যেমন আমি যখন কোথাও ঘুরতে গেলাম একটু ফাঁকা জায়গায় বসে আছি সেখানে আমি গান গাইতে খুব ভালো লাগে

আমি যখনই কিছু সব কিছু করি তখন আমার গানের উপর নির্ভর গান গাইতে আমার খুব সবথেকে ভালো লাগে এবং অন্য কিছু বাদ দিয়ে যেমন শুধু গান গাইতেই থাকি গান আমার খুব ফেভারিট একটা গান গান আমার খুব ভালো লাগে যেমন আমি কোথাও ঘুরতে আমি বাড়িতে আছি বাড়িতে রাত্রে ঘুম ভেঙে গেল তখন আমি গান গাইতে থাকি যেমন আমার সবথেকে ফেভারিট সিঙ্গার হলো অরিজিৎ সিং টনি কে টনি কক্কর কিশোর কুমার এদের এগুলো এ এগুলো এদের গান মানে এদের গান গাইতে দেখে আমিও নিজে এদের এদের গানগুলো দেখে দেখে আমি নিজে শিখেছি একজন সবথেকে বেশি পছন্দের পছন্দের সিঙ্গার হলো অরিজিৎ সিং ওই সিঙ্গার শু গানগুলো খুব শুনতে মানে খুব ভালো লাগে অরিজিৎ সিংয়ের গানগুলো খুব শুনতে আমার খুব ভালো লাগে যেমন অরিজিৎ সিংয়ের যে গানটা ছিলো ও গানগুলো আমি শুনে তারপরে ওগুলোকে মনে করে মনে করে নিয়ে তারপরে আমি গানগুলো গাইতে থাকি গানগুলো এ অরিজিৎ সিং এদের গান এদের গান শুনে শুনে আমি নিজেই শিখেছি তারপরও আমাদের এখানে গানের টিচার আছে তাদের কাছ থেকে শিখেছি